খুচরা বা পাইকারি বাজার টা খুবই প্রয়োজন সাধারণ জীবনের ক্ষেত্রে কারণ সত্যি কথা বলতে গেলে শপিং মলে জিনিসপত্রের দাম খুবই বেশি থাকে তার কারণও আছে শপিং মলে আপনাদের আলাদা করে লোক রাখতে হয় শপিং ইং মলের মালিককে সেই মলে ইলেকট্রিসিটি বিল একটা খরচা হয় সেখানে লোকেদের আলাদা করে টাকা দিতে হয় যারা ওখানে বিক্রি বিক্রি করছে প্লাস যেখান থেকে মালগুলো আনছে সেখানে একটা খরচ লাগে ট্রান্সপোর্টের খরচ লাগে এছাড়া পার্কিং লট এটা ওটা অত বড়ো একটা জায়গার জন্য সরকারকে ট্যাক্স দেয়া তো এইসবের জন্য ও যে কোনো শপিং মলে সবজির এ মানে দাম অনেক তুলনামূলক বেশি হয় যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে বা মধ্যবিত্তদের ক্ষেত্রে দিন প্রতিদিন অ্যাফোর্ট করা সম্ভব নয় যে কারণে খুচরো বা পাইকারি বিক্রেতাটা খুব সহজে এবং কম দামে আমরা জিনিসপত্র পেয়ে যাই কারণ ট্রান্সপোর্ট কস্ট ওখানে বেশি লাগছে না নিজেরা মানে যারা চাষবাস করে যেসব শ্রমিক শ্রমিকরা তারা নিজেরা বা তারা কাউকে দিয়ে কোনো একটা মানে ছোটোখাটো ট্রান্সপোর্ট ব্যবস্থা ট্রেন বলুন বা বাস বলুন তার মধ্যে ওরা মানে ভ্যান্ডোর ভেন্ডর বা বাসে ট্রেনের মধ্যে ভেন্ডর এবং বাসের মধ্যে বাসের মাথায় বা এতে লাগেজ বাগেজ তুলে ওরা এখানে আমাদের শহরাঞ্চলে নানান রকম চত্তর যেমন শিয়ালদা মানিকতলা ছ ছাতুবাবু বাজার এরকম নানান রকম বাজারে তারা অনেক কম দামে জিনিসপত্র দেয় আর তাদের জন্য তার জন্য তাদের ইলেকট্রিসিটি কস্ট আলাদা লেবার কস্ট কিছুই তেমনভাবে লাগে না যে কারণে আমরা সবজিটার দাম অনেক কম দামে আমরা সবজিটা পেয়ে থাকি এই ক্ষেত্রে দুটো সবজি থেকে বলবো পাইকারি বা খুচরো সবজিটা একটু বেশি টাটকা হয় কারণ ওনারা যে পরিমানে মালটা আনেন দিনের শেষে সেই পরিমাণে মালটা শেষ হয়ে যায় পরের দিন আপনার ফ্রেশ মালটা পাই কিন্তু শপিং মলের ক্ষেত্রে কি হয় শপিং মলে একটা এককালীন অনেক বেশি মাল আসছে আর সেটাকে একটা টাইমে মানে একদিনে পুরো মালটি শেষ হয় না যে কারণে অনেক দিন ধরে সেই মালটি ওখানে প্রিজারভ করা থাকে সেখানের কোল্ড স্টোরেজ রুমে মিট বলুন বা ফিশ বলুন বা যে কোনো ধরনের রেড মিট বা চিকেন হ্যাম যে কোনো ধরনের জিনিস বা অন্য কোনো সবজি সেগুলো কোল্ড ফ্রিজারে ওখানে ফ্রিজ করে অনেক দিন ধরে ফ্রোজ রাখা হয় তা বাদে ফ্রোজেন চিকেন আমরা পাই আর বাজারে যে পাইখারি বিক্রেতার থাকে তারা রীতিমতো টাটকা চিকেন টাটকা মুরগি আমাদের সামনে কেটেই আমাদেরকে পুরো ফ্রেশ মাংসটা দিচ্ছেন যে ফলে টেস্ট আর কোয়ালিটির একটা ভীষণ বড়ো ফারাক থাকে তার সাথে টাটকা সবজিটা খাওয়া আমাদের বা টাটকা মিট বা টাটকা যে কোনো জিনিস খাওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্যও খুব মানে ভালো রাদার দেন দু তিন দিন ধরে ফ্রোজ করা বা এই ফ্রোজেন জিনিসপত্র খাওয়া বা কোল্ড স্টোরেজ জিনিসপত্র খাওয়া তাই পাইকারি বাজারটা খুবই প্রয়োজন কারণ আমাদের দেশে সত্যিকারের মধ্যবিত্ত এবং গরীব সম্প্রদায়ের শ্রেণীর লোকের সংখ্যাই বেশি এবং ধনী সম্প্রদায়ের লোকেদের সংখ্যা কম যে কারণে যদি দেশকে বাঁচাতে হয় বা দেশের লোকেদের বাঁচাতে হয় দেশের প্রত্যেকট নাগরিকে সুষ্ঠভাবে বাঁচার জন্য খুচরো পাইকারি বিক্রেতাদের খুবই প্রয়োজন এ এটা বাদে এমন বলছি না যে শপিং মলের প্রয়োজন নেই বাট শপিং মলের সাথে সাথে এই এদের প্রয়োজনটা অতিরিক্ত বেশি যারা মধ্যবিত্ত বা যারা গরীব তাদের জন্য তাবাদে যারা অফিস চত্তরে কাজ করে তা তাদের পক্ষেও বা এমনি যারা স্টুডেন্ট টুডেন্ট ছ ছ স্কুল টুলে পড়ে বা ছোটো এমনি বাচ্ছা স্টুডেন্ট তো স্কুল থেকে বেরিয়ে হয়তো টিউশন যাবে তাদের জন্য এই যে খুচরো পাইকারি বিক্রেতারা দ্বারা কিছু কেমন রাস্তার ধারে খাবার দোকান বা স্টল লাগায় ওখান থেকে টুকটাক কিছু টিফিন খাওয়া করা বা মুদিখানার দোকান থেকে একটু ছোটো কোনো কেক কিছু খেয়ে তারপরে আবার কাজে জয়েন করা বা ধরুন দুপুরের বলায় সব সময় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া সম্ভব হয় না কারণ সে মখানেও একটা কস্ট বেশি লাগছে আর খাবারটা খুব একটা হেলদিও সব সময় থাকে না যে কারণে ওখানেও কোল্ড স্টোরেজে অনেক দিন ধরে খাবার থাকে যে কারণে আর এখানে এই সব দোকানগুলোতে খুব তাড়াতাড়ি খাবার আসে তাড়াতাড়ি বিক্রিও হয়ে যায় পরের দিন নতুন টাটকা লট চলে আসে যে আর খাবারের দামও তুলনামূলক অনেক সস্তা হয় যে কারণে অফিস কাচারির লোকেদেররেও মানে বাইরে বেরিয়ে দুপুরে কোনো ভাত ছোটো খাটো ভাতের হোটেলে গিয়ে পঞ্চাশ টাকা প্লে প্লেটের ভেজ থালি থেকে শুরু করে নব্বই টাকা প্লেটের চিকেন মাটান বা মাছের থালিও আরাম সে পেয়ে যাওয়া যায় এবং ভরপুর পেটে খাওয়া যায় তার সাথে বাচ্ছাদেরও টুকটাক টিফিন টিফিন পাওয়া যায় মুদিখানার দোকান থেকে ছোটো খাটো চাউমিন রোল চাউমিন স্ট্রিট ফুডের দোকান থেকে পাওয়া যায় তাই খুচরো এই পাইকারি বিক্রেতার দোকানগুলি খুবই মানে প্রয়োজনীয় মুদিখানা সবজি এইসব এইসবের ক্ষেত্রে বা এমনি নর্মাল খাবার দাবারের ক্ষেত্রে সবের ক্ষেত্রেই আচ্ছা মুদি আর সবজির দাম পরিবর্তনের ব্যাপারটা নিয়ে বলতে চাইবো এইটা প্রতিবারে সমান রাখাটা সম্ভব নয় কেন কারণ প্রতি বছর আমাদের ফসল সমান পরিমাণে চাষ হয় না কখনো কোনো কোনো বছরে আমাদের বন্যা বেশি হয়ে যাওয়ার ফলে সবজি টবজির ক্ষয় ক্ষতি হয় অনেক বেশি পরিমাণে ফসল নষ্ট হয়ে গেলে তখন অনেক সময় চাষিদেরকে নিজেদের লাভ টা বা যে তারা যে যে পরিমাণে মেহনতে বা যে পরিমাণে পুঁজি তারা লাগিয়েছে সেই সবজি চাষের পেছনে বা আলু বলুন বা যে কোনো সবজি চাষ বলুন পটল বলুন তো তাদেরকে সেইটা অন্তত তুলে আনতে হয় যাতে তারা পরের বছর আবার চাষটা করতে পারে তো যে সেই সেই সেই সব অনেক ফলে সবজির দাম বেড়ে যায় একটুখানি আর তা বাদে ট্রানসপোর্ট কস্টের জন্য বেড়ে যায় পেট্রোলের দাম বাড়লে যথারীতি সবের দাম বাড়ে কারণ ট্রান্সপোর্টিং কস্ট বেড়ে যাচ্ছে এটা বাদে সর সরকার একটা জিএসটি আমাদের খাবারের ওপর ইয়ে করে যেটা আমাদেরকে দিতে হয় তো জিএসটির হার যদি বেশি হয় তখন খাবারের দাম বাড়বে জিএসটির হার যদি কম হয় তাহলে খাবারের দাম কমবে এইসব জিনিসের ওপর মুদি এবং সবজি নানা রকম এইসব জিনিসের দাম পরিবর্তন হয়েই থাকে এবং আর এটি হবে এটা কিছু করার নেই কারণ এগুলো আমাদের হাতে নিই যে কোনো মুহুর্তে প্রাকৃতিক দুর্যোগ হয়ে জিনিসপত্র নষ্ট হয়ে যেতে পারে তাই তার জন্য খাবারের দাম বেড়ে যেতে পারে ফলন কম হলে এটা খুবই স্বাভাবিক ব্যাপার আর এটা বাদে অনলাইন শপিং সম্পর্কে আমি বলতে চাইবো এটা খুবই একটা ভালো উপায় কারণ কোভিডের সময় আমরা সবাই ভীষণভাবে মানে এটার জন্যই আমরা বেঁচেছি অনলাইনে শপিংটা না হলে বা ওই মুহুর্তে যদি ওই টাইমে আমাদের বাইরে গিয়ে রাস্তা থেকে খাবার দাবার কিনে নিতে হতো তাহলে সেটা খুবই মানে বিপদজনক হতো সবারই ক্ষেত্রে তাই অনলাইন শপিংটা খুবই সুবিধাজনক একটা বিষয়ে কিন্তু তা বলেলে এটা নয় যে মানে নর্মাল বাজারের দরকার নেই অবশ্যই নর্মাল বাজারের প্রয়োজনটা সব থেকে বেশি কারণ আমি আবারও বলছি যে অনলাইনে মিটটা ফ্রোজেনই আসে কিন্তু অন যেটা আমরা টাটকা এতে গিয়ে বাজারে গিয়ে আমরা টাটকা মিট বা টাটকা মাংস বা টাটকা এটা পাই সেটা অনলাইনে হয়তো পাওয়া যায় না বাট হ্যাঁ কিন্তু কিছু কেমন এই শারীরিক পরিস্থিতিতে বা অসুস্থতার পরিস্থিতিতে অনলাইন শপিংটা খুবই ভালো উপায় যার ধরুন যারা খুব বয়স্ক মানুষ বৃদ্ধ যারা হয়তো ঘরে একা থাকে তাদের ছেলেময়েরা বাইরে থাকে আউট অফ টাউন থাকে বা যে কোনো ধরনের পরিস্থিতির জন্য হয়তো আউট অফ টাউন দু তিন দিনের জন্য গেছে সেইসব বয়স্ক মানুষদের জন্য অনলাইন শপিংয়ের খুবই একটা সুবিধাজনক ব্যাপার বা কারো শরীর খারাপ সে হয়তো বাজারে গিয়ে বাজার করততে পারবে না তার জন্য অনলাইন শপিংটা খুব সুবিধাজনক বা কোনো একটা যে এমন কোনো শুধু খাবার দাবারের ক্ষেত্রে হয় না কোনো জামার কাপড়ের ক্ষেত্র হয়ত সেই দোকানটি খুব দূরে বা সে হয়তো বাইরে থেকে কোনো একটা ভালো ডিজাইনার কাপড় আনতে চায় কোনো একটা ভালো পোগ্রামে যাওয়ার জন্য তো নিশ্চয়ই ট্রাভেল করে ওখান থেকে জিনিসটা আনা সব সময় সম্ভব হবে না সবার ক্ষত্রে যেই কারণে অনলাইন শপিংটা খুব একটা ভালো প্ল্যাটফর্ম যেখানে আমরা দেশ বিদেশে নানান রকম জিনিস আমরা ইয়ে করতে পারি আর অনলাইন শপিংটা আজকাল শুধুমাত্র বড়ো বড়ো মলে নয় রাস্তার ছোটো খাটো দোকানেও এখন সুইগি জোম্যাটো বা মিশোর মাল ছোটো খাটো দোকান থেকে নেওয়া হচ্ছে এগুলোও দেখা হয় তো এই এই কেত্রে এই অনলাইন শপিং ব্যবস্থা মানে এদের ব্যবসায়ীদের জন্য অনেক সুবিধাজনক যারা যাদের ছোটো খাটো ব্যবসাও তারাও অনলাইনে নিজের ওয়েবসাইটের দোকানটা এ করে ওখান থেকে নিজেদের জা জামা কাপড় অনলাইনে সেল করতে পারেন এটার জন্য শুধুমাত্র মিশো ফ্লিপকার্ট বা এইসবই নয় ফেসবুকও খুব একটা ভালো মাধ্যম আজকাল ফেসবুকেও অনেকে ওরকম নিজের ঘর থেকে একটা খ যে কোনো জিনিসের এ চালাচ্ছে অনেকে ক্লাউড কিচেন চালাচ্ছে বাড়ি থেকে নিজের একটা রান্নাবান্না করে সেখানে মেনু একটা দিয়ে বাড়িতে রান্না করে সেই অর্ডারটা এবার ডেলিভারি দেওয়া ডেলিভারি ম্যান আলাদা থাকে অবশ্যই কিন্তু এগুলো ছোটো খাটো ব্যবসীদের ক্ষেত্রে বা যারা শুরু শুরুতে সবে সবে ব্যবসা শুরু করেছে বে বেশি পুঁজি নেই পাবে ব্যবসাটাকে বড়ো করে শুরু করার জন্য বেশি আর্থিক এ নেই বল নেই তাদের জন্য বা খুচরো ব্যবসায়ীদের জন্য এটা খুবই একটা লাভজনক পরিস্থিতি অনলাইন শপিংটা আর এটার ভ ভালো দিক খারাপ দিক দুটোই আছে ভালো দিক যেমন আপনার পছন্দের জিনিসটা আপনারা অনেক দূর থেকে চাইলেও অনলাইনে অর্ডার করতে পারেন বা পছন্দের কোনো জিনিসের মানে খাবারের দোকান হয়তো অনেক দূরে আছে যে যেমন ধরুন দাদা বৌদি কি আ ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি অনেকেই খেতে পছন্দ করেন কিন্তু সব সময় বারাকপুরে গিয়ে ওঠাটা আমাদের পক্ষে হয়তো সম্ভব হয় না তখন অনলাইনের ক খেতে সেই খাবারটি আমরা পেয়ে যাচ্ছি খুুর তাড়াতাড়ি এগুলো ভালো দিক খারাপ দিক হচ্ছে হয়তো একটু দেরিতে অনেক সময় ডেলিভারি হয় অনেক সময় ডেলিভারি খারাপ চলে আসে রিফান্ডে প্রবলেম হয় এগুলো একটু আধটু সমস্যা হতেই পারে আ এটা বাদে হ্যাঁ এই ফ্রেশ খাবারটা হয়তো সব সময় আমরা পাই না ফ্রেশ খাবার বলতে যদি সবজি টবজি কিনি হয় তো সব সময় আমি টাটকা বা ফ্রেশ সবজিটা আমরা পাই না বা ফ্রেশ মিটটা পাচ্ছি না ফ্রোজেন পাচ্ছি বাট এইগুলো হতেই পারে কারণ প্রত্যেক কোনো একটা জিনিস মানে দুনিয়াতে পারফেক্ট হতে পারে না সব জিনিসেই কিছু ফল্ট আছে সব জিনিসেই কিছু ভালো দিক আছে তো এটারও তেমনি ভালো দিকও আছে খারাপ দিকও আছে সবটা মিলিয়ে আমাদেরকে চলতে হবে